হ্যাঁ বলছি পুলিশ স্টেশান তো নাকি আর এই আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বুঝলেন তো এবার বাড়ি এসে দেখি আমার মানে কিছু সোনা দানা ছিলো আলমারিতে দেখি দরজা ভেঙে আলমারি ভেঙে ওগুলো চুরি হয়ে গেছে আর ঘরের কিছু যাবতীয় জিনিস কিছু কিছু পাচ্ছি না তো একটা কমপ্লেন লেখানোর ছিলো এই কাল আমি বাড়ি এসছি কীরকম টাইমে বলি মানে দুপুর বারোটার দিকে বাড়ি এসছি আমার মনে হচ্ছে যে চুরিটা রাত্রেই হয়েছে আমি গিয়েছিলাম মোটামোটি তার আগের দিন সকালে হ্যাঁ আমাদের এখানে একটু মানে একটা চোর মতো একটু আসে এ ঋতম বলে একটা ছেলে হ্যাঁ আগে একবার মোটামোটি ছোটোখাটো একটা চুরি গিয়েছিলো তাও ঋতম চুরি করেছিলো ধরা পড়েছে ওই তো মানে সোনার হার ছিলো একটা আর আমার আর দুটো আংটি ছিলো আর এমনি ঘরের কিছু জিনিসপত্র পাচ্ছি না না না প্রমাণ তো আমি বলছি না যে প্রমাণ আছে আমার সন্দেহ হয় সেটাই বলছি